পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ হল কৃষি এছাড়া বন অর্থাৎ গাছ বৃক্ষ আমাদের জেলার প্রধান জলের যে উৎস সে উৎসগুলো হল পুকুর বর্তমানে ভূগর্ভস্থ জল অর্থাৎ ডিপ টিউবয়েল বা সাবমারসিবল এই ভূগর্ভস্থ জলের উপরে ভিত্তি করেই আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার কৃষিজ সম্পদ বেঁচে আছে এবং এই ভূগর্ভস্থ জলের উপরে নির্ভর করেই বা ক্যানেলের মাধ্যমে এই জল ছাড়ে আমাদের যে বনজ সম্পদ তাদেরকেও রক্ষা করা হয় আশপাশের স্বাস্থ্য বিধিতে পরিবর্তন কিছু লক্ষণীয় নজরে পড়ছে অবশ্যই সেগুলো হচ্ছে অজ্ঞানতাবশত থার্মোকল বা প্লাস্টিকের ব্যবহার যার ফলে ড্রেনেজ সিস্টেমটা ব্লকেজ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবেই স্বচ্ছ জল পরিবেশন সম্ভব হচ্ছে না পুকুর ডোবা এগুলো পরিষ্কারের অভাবে কোথাও কোথাও একটু মজে গেছে আবর্জনার স্তুপ অনেক বেড়ে গেছে এসবগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং দিকে লক্ষ্য নজর রাখলেই পৌরসভা বা আমাদের গ্রামীণ এলাকায় এগুলোর দিকে একটু বিশেষ করে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে এবং তার থেকেও বড় জিনিস আমার মনে হয় কৃষির প্রতি আরও নির্ভরশীল হতে হবে এবং কৃষির উন্নয়নের জন্য সামগ্রিকভাবে পৌর গ্রামীণ পৌর যে এলাকাগুলো অর্থাৎ যেসব পৌরসভার মধ্যে অনেক গ্রাম রয়েছে এবং চাষবাসের ব্যবস্থা আছে সেই সব পৌরসভা এবং গ্রামগুলোকে যথেষ্ট উদ্যোগী হতে হবে